কৃষকেরা পশুদের বর্জটি সার হিসেবে ব্যবহার করে থাকে এছাড়াও সেটি ভার্মি কম্পোস্ট সার তৈরি করতেও কাজে লাগানো যায় এছাড়াও পোলট্রির যে বর্জটি পাওয়া যায় সেটি মাছ চাষের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী কারণ মাছের যে ভেড়ি থাকে সেখানে কিন্তু পোলট্রি মুরগির বর্জটি তাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও গরু যেই বর্জ পদার্থটি বেরোয় সেটি গোবর গ্যাসের ক্ষেত্রে কাজে লাগে এছাড়াও সেটি ঘুঁটে করতেও কাজে লাগে এবং সেগুলি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি এছাড়াও অন্যান্য পশুদের যে বর্জটি ব্যবহার হয় সেটিও জমিতে দিলে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং সেখানে ভালো ফসল উৎপাদিত হয় এইভাবে কিন্তু আমরা পশুদের এবং পোলট্রির বর্জ পদার্থটি ব্যবহার করে থাকি